জল আমাদের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এটি যাতে বিশুদ্ধ আমরা পাই সেটার দিকেই আমাদের ধ্যান থাকা দরকার বর্তমানকালে জনবসতি বাড়ার কারণে বিভিন্ন রকম পরিবেশ দূষণ এবং যার মধ্যে সব থেকে বেশি জল দূষণ বেড়েই চলেছে ক্রমাগত জল পরিশোধিত এবং বিশুদ্ধ পাওয়ার জন্য আমরা বাড়িতে অ্যাকোয়াগার্ড অথবা কেন্ট এই ধরনের যন্ত্র ইন্সটল করতে পারি যা জল পরিশোধন এবং বিশুদ্ধ করে আমাদের কাছে পৌঁছে দেয় বিশুদ্ধ এবং পরিশোধিত জল পান করলে অথবা সেই জল দিয়ে বিভিন্ন রকম কাজ করলে জল ঘটিত মর্মান্তিক রোগ আমাদের যেমন কলেরা এর থেকে আমরা মুক মুক্ত হই